নেতিবাচক দিক বলতে এটি সব ঋতুর উপযোগী নয় এছাড়া এটি অত্যন্ত সূক্ষ্ণ টাইপের ফলে এটি খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে